হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ব্যাংক ম্যানেজার বলছি

আচ্ছা আপনার সে ব্যাংকে আসলে সুবিধা হয় তবে আমি বলে দিচ্ছি সেগুলো নিয়ে আসবেন কারণ কালকে দিপাবলীর ছুটি ম শুক্রবারে আসবেন আধার কার্ড লাগবে জেরক্স কপি আর যা আই কার্ড লাগবে জেরক্স কপি প্যান কার্ড লাগবে জেরক্স কপি দু কপি পাসপোর্ট এই পাসপোর্ট সাইজ ফটো লাগবে আপনার ঠিক আছে আচ্ছা এগুলো নিয়ে আসবেন আর পাঁচশো টাকা আছে হাজার টাকা আছে সেভিংসের আপনি যেটা খুলবেন সেটা পাঁচশো টাকা থেকে স্টার্ট ঠিক আছে হুম আপনি কোথা থেকে বলছেন হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন

আপনি আপনি দশ লাখ টাকা পর্যন্ত এভেলেবেল করতে পারবেন আর আপনার সঙ্গে এ টি এম পাচ্ছেন আপনি হুম আর পনেরো বছর ভ্যালিডিটি থাকবে আপনার এটিএমের ঠিক আছে হ্যাঁ আপনি হ্যাঁ ওই এক দিনে আপনি কুড়ি হাজার টাকার বেশি করতে পারবেন না

আর আপনি প আ আনলিমিটেড ফেলতে পারেন পঞ্চাশ হাজার এক লাখ ফেলতে পারেন ওকে ওকে ওকে থ্যাংক ইউ শুভরাত্রি